আমাদের এলাকায় স্বাস্থ্য সেবার উন্নতি খুব ভালো নয় এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারবাবু নেই অক্সিজেন নেই ওষুধ নেই সেরকম আমাদের পাড়ায় যদি কারো অসুস্থ হয় সেইখানে নিয়ে গেলে কোনো ডাক্তারের সুযোগ সুবিধা পায় না তার জন্য এই স্বাস্থ্যসেবার উন্নতি করার জন্য ওই জন্য ভালো উন্নতি করার জন্য আমি চেষ্টা করছি যাতে ডাক্তারবাবু আসে এখানে অক্সিজেন থাকে কারেন্ট থাকে উন্নতভাবের ওষুধ থাকে আর ডাক্তারবাবু এসে যেমন রোগীকে সুস্থ করে তুলতে পারে এর জন্য আমি সেই পরামর্শ নিচ্ছি যাতে কোনো জিনিস না ত্রুটি হয় সবটা সব জিনিসই যেমন স্বচ্ছ্বভাবে থাকে ওষুধপালা খেয়েও যেমন মানুষ জন সুস্থ হয়ে বাড়ি যেতে পারে এক এক জন মানুষ এমন অসুবিধা হয় যেখানে ভালো ডাক্তার না থাকার জন্য সে ভালো হতে পারছে না এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ নার্স নেই একটাও ভালো ডাক্তার নেই তার জন্য উন্নতি করার জন্য আমি সেই চেষ্টা করছি যাতে আরো আরো উন্নত মানের ডাক্তারবাবু আসে এখানে পাড়া প্রতিবেশী মানুষজন সবাই যেন ভালোভাবে থাকতে পারে